হ্যালো কে বলছেন হ্যাঁ বলছিলাম আপনি কে বলছেন

আচ্ছা আচ্ছা বুঝলাম হ্যাঁ বুঝলাম বলছি যে আপনাদের কীরকম কী বেতন দিচ্ছে আমাদের তো একদম মানে কোনোরকম পোষাচ্ছেই না বাড়িতে সংসার পর্যন্ত চলছে না এত কম টাকা বেতন দিচ্ছে আমরাও ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ তা আপনাদের কীরকম কী বেতন দিচ্ছে হ্যাঁ আমাদের আমাদের এখানেও তো এই সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল কেননা ওই তো আমাদেরও দিচ্ছে আমাদের তো তিন হাজার সাড়ে তিন হাজার মতো দিচ্ছিল মানে তিন হাজার দুমাস আগে পর্যন্ত দিচ্ছিল এটা নিয়ে বলার পরে সাড়ে তিন হাজার টাকা করেছে কিন্তু আজকালকার দিনে সাড়ে তিন হাজার টাকায় কিছু হয় আপনিই বলুন যে সাড়ে তিন হাজার টাকায় কী করে চলবে এবার সেই সব নিয়েই হ্যাঁ ওটা করলেই মনে হয় ভালো হবে

হ্যাঁ সেইরকমই তো আপনারা কী মানে কোনো একটা সংগঠনের মতো তৈরি করেছেন যে এখন তো কালী পুজো চলছে তো আগামী সোমবার তাহলে এগারোটার সময় করে যাওয়া যেতে পারে কেননা এগারোটার সময় আশা করছি যে সোমবার মানে পুজো ফুজো কাটিয়ে সবাই ওই দিন জড়ো হতে পারবে বলে আমার মনে হয় সবাই কেননা এই মুহূর্তে বললে তো হবে না কেননা এই পুজোর সময় কে কোথায় থাকবে না থাকবে এক্ষেত্রে সমস্যা হবে অনেকটাই আচ্ছা আচ্ছা তাও করা যেতে পারে মঙ্গল বা বুধবার কোনো অসুবিধা নেই তবে মানে পুজোর পরে করলে ওটা ঠিকঠাক হবে কেননা যতজন আমাদের স্যানিটেশান কর্মী রয়েছে সবাইকে থাকা ওখানে জরুরি ওখানে থাকলে তবেই আমাদের বেতনটা একটু বাড়াতে পারব বলে মনে হয় এখানে এবার আমি ব্যাপারটা পুরো বলতে পারব বলে দেবো ওখানে স্যারকে কোনো প্রবলেম হবে না কিন্তু বাকিটা হচ্ছে স্যারেদের হাতে আর সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে নইলে আমরা এত কম বেতনে আমরা করতে পারব না হ্যাঁ তাহলে তাহলে এক কাজ করলে হয় যে আমাদের ওখানে যাওয়ার আগে সবাই মিলে বসে একটা ছোটোখাটো মিটিং করে নিলে আমাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরতে পারব স্যারেদের হাতে ওটা করলেই সুবিধা হবে তাহলে এক কাজ করুন যে এখানে যাওয়ার আগে ওখানে ধরুন যে বুধবার করে বলছেন যে ওখানের যাওয়ার কথা তার আগে একটা আমাদের নিজেদের মধ্যে ওই আপনার ওই খেজুরির ওখানে একটা কোনো জায়গা দেখে একটা যদি ছোটোখাটো মিটিং করা যেত তাহলে আমাদের খুবই সুবিধা হতো হ্যাঁ ওইরকমই করতে হবে হ্যাঁ ঠিক আছে রাখলাম হ্যাঁ একদম একদম জানাবেন আমাকে রাখলাম